আমার যখন সতেরো বছর হলো বাবা আমাকে ডেকে বললো চলো মাঠে থেকে ঘুরে আসি আমি মাঠে গেলাম বাবার চাষবাস করে বাবার মাঠের কাজ করছে আমি বসে বসে কিছু কাজ দেখলাম তারপরে বাবার সঙ্গে আরেক দিন গিয়ে আরও অনেক কাজ শিখলাম মাঠের কাজ এবার বাবা যখন বাইরের কাজে যেত আমাকে বলে যেত মাঠের একটু জি যেতে হবে এবার আমি গিয়ে মাঠে কাজ করতাম করে এবার যখন ফসল কাটার সময় হলো বাবার ভীষণ শরীর খারাপ আমি গিয়ে ফসল কাটলাম এবং ফসল বিক্রি করে কিছু টাকা উপার্জন হলো এবং বাবাকে কিছু টাকা দিলাম আমি কিছু জমিয়ে নিয়ে আমি কিছু রেখে দিলাম সেই টাকা থেকে আমি প্রথম শিখেছিলাম সংরক্ষণ সেই টাকা জমিয়ে রেখে পরে কিছু পরে জমি আরও বাড়ি বাড়ালাম বাড়িয়ে এবার আমি চাষ করতে শিখলাম চাষ করার পরে সেখান থেকে আমি শিখলাম সংরক্ষণ